কৃষকরা এখন কষ্ট সৃষ্ট করে চাষবাস করছে চাষবাস করেও আব ঠিক যে সময়ে টাকা পয়সা পাচ্ছে তাও নয় চাষবাস করলো জিনিসপত্র হলো এই যে আমার বাড়ির সামনে একজন বসবাস করে সে কৃষি চাষই করে আলু ধান এইসব সে চাষ করে কিন্তু সে সব ওইগুলিকে তুললো তুলে মজুর দিয়ে সব কাটাকুটি করলো এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রি করতে গেলো বিক্রি করতে গেলো ঠিকই কিন্তু বাজারে দাম পাওয়া গেলো না এই অবস্থায় সে চিন্তায় সব সময় চিন্তাগ্রস্থ হয়ে থাকতো এইভাবে টাকা পয়সা না পাওয়ার ফলে লোন নিয়ে চাষবাস করেছিল দেনার দায় হয়ে গেছে সে এইসব না সামালতে পেরে সে আত্মহত্যা করলো তার বাড়িতে একটি ছোট বাচ্চা বউ বয়স্ক বাবা মা সংসারটা একবারে তলিয়ে গেলো আমার মনে হয় কৃষি দিক থেকে যদি কৃষকদের একটু সরকার সাহায্য করে যেমন বীজের দাম আরো ওষুধপত্রর দাম যদি একটু ঠিকঠাক করে দাম ফেলে তাহলে মনে হয় কৃষকরা অনেকটাই বেঁচে উটতে পারে তারা কীভাবে চাষবাস করবে এইভাবে জিনিসপত্রর যদি দাম থাকে ইদিকে মজুরও লাগাতে হবে মজুত না মজুর না লাগালে এইসবগুলো জিনিসপত্রগুলো তুলবে কি করে চাষবাস তো একার পক্ষে সম্ভব নয় যতই সে কাজ করতে থাকুক কিন্তু একার পক্ষে করা সম্ভব নয় এদিকে অর্থ অভাব কিন্তু বসেও থাকা যাবে না চাষবাসও করতে হবে চাষ না করলে তাদের চলবেই কী করে এইভাবে যদি তোল চলতে থাকে তাহলে তো মুশকিল হয়ে পরবে আমি বলতে চাই সরকার একটু এইভাবে চিন্তাভাবনা করুক তাহলে মনে হয় অনেকটা মিত্যুর হাত থেকে চাষি দিকে বাঁচানো যেতে পারে